খেলাধুলা হচ্ছে জীবনের একটি অঙ্গ খেলাধুলা শৈশব জীবনের কাজে লাগে খেলাধুলা করলে মন ভালো থাকে এবং শরীর গঠনে কাজে লাগে খেলাধুলা বিভিন্ন ধরনের রয়েছে যেমন রয়েছে ক্রিকেট ফুটবল কাবাডি খো খো এবং এখন বিভিন্ন ধরনের অলিম্পিক জয় করে দেশ বিদেশের নাম অর্জন করা যায় এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতার এবং বাহবা পাওয়া যায় এটি প্রচারের জন্য রয়েছে যেমন রয়েছে সংবাদ মাধ্যম টিভি মিডিয়া এবং নিজেদের এলাকায় খেলাধুলা অংশগ্রহণ করা এবং আয়োজন করা